আমি আজ সকালে ক্যাব এজেন্সিতে ফোন করে ড্রাইভারকে দিয়ে একটি গাড়ি বুক করিয়েছিলাম বিকেল চারটার সময় ঠিক বিকেল চারটা বেজে পেরিয়ে গেছে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমার বাড়ির সদস্যদের নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনও গাড়ি এসে আমার এখানে পৌঁছোয়নি আর সেই কারণেই আমি ড্রাইভারকে ফোন করছিলাম কিন্তু ফোন দুবার তিনবার করেছি কিন্তু তা সত্ত্বেও ড্রাইভার কোনোভাবেই ফোন তুলছে না চারটা বেজে প্রায় ছটা বাজতে যাচ্ছে দু ঘন্টা হয়ে গেল এখনও কোনও ফোন তুলছে না আমি ভাবলাম হয়তো একটু বাদেই এসে যাবে বা ফোনটা ধরে কল ব্যাক করবে কিন্তু তাও করলো না তারপর আমি কী করলাম ওই জন্যই আপনাদেরকে ফোন করছি ক্যাব এজেন্সিতে আমি বলি যেহেতু ড্রাইভার এখনও আসছে না আমার ক্যাব এজেন্সিকে ফোন করা উচিত আপনারা কী ধরনের ড্রাইভার রাখেন আপনারা ভেবেচিন্তে ড্রাইভার রাখতে পারেন না এমন ড্রাইভার রাখবেন যিনি আসতে পারবেন না টাইমে ঠিক আছে কিন্তু ফোনও ধরবে না এরকম কীসের জন্য মানুষ যে ফোন করছে তাকে তো ফোনটা তুলতে হবে বা ফোনটা তোলার পর বলতে হবে যে আমি এই কারণে যেতে পারছি না আপনি অন্য ক্যাব নিয়ে নিন কিন্তু তিনি সেটাও করছেন না তাহলে এরকমভাবে কী যাওয়া যাবে আমি সেই কারণে অভিযোগ জানিয়ে আপনাকে ফোন করছি আপনি একটু বলুন এগুলো কী ধরনের ব্যবহার এরকম ব্যবহার করলে কোনও ক্যাব বুক করা যাবে না আর যাওয়াও যাবে না